ঝাড়গ্রাম জেলা হল ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে একটি অন্যতম জেলা এই ঝাড়গ্রাম জেলারই ইতিহাস অনেক পুরোনো ঝাড়গ্রাম জেলা মূলত একটি নগরপালিকা এলাকা ছিল যা এখন ঝাড়গ্রাম মানিকচক নগর পরিষদ এই অঞ্চলটি পশ্চিমবঙ্গ নামক রাজ্যে একটি জেলা নির্ধারণ করা হয়েছে এর নাম হল পশ্চিমবঙ্গ ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলা একটি নতুন জেলা হিসাবে গঠিত হয়েছে এবং সরকারি স্থাপনাগুলির মধ্যে প্রশন্ত উন্নয়নের কারণেই এই অঞ্চলটি বিভিন্ন দিক থেকে বিবর্তিত হয়ে এসেছে বছরের পর বছর ধরে ঝাড়গ্রাম জেলা উন্নয়ন পেয়েছে বিভিন্ন প্রকল্প পাশা প্রশাসনিক এবং সামাজিক উন্নয়নের প্রগতি করেছে অতিরিক্ত স্থাপনাগুলির সাথে ঝাড়গ্রামের সাম্প্রদায়িক ও আর্থিক অবস্থার উন্নতি ঘটেছে এছাড়াও ঝাড়গ্রাম জেলার ইতিহাস বলতে গেলে প্রাচীন সময়ে ঝাড়গ্রাম জেলা একটি অধিবাসী অঞ্চল হিসাবে গঠিত তো কিন্তু বর্তমানে বিভিন্ন উন্নয়নের মাধ্যমে এখন অধিবাসী সমাজ এখন বিভিন্নভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত এছাড়াও এই সব জায়গায় বিখ্যাত অনেক কিছু ঐতিহাসিক ব্যক্তিত্ব রয়েছে যেমন রাজা সর্বেশ্বর সিং তখনকার দিনে রাজ করেছিলেন তাছাড়াও ব্রিটিশ রাজ বলে ছিলেন একজন মান সিংহ তিনিও এখানে এসছিলেন এবং বিভিন্ন ইতিহাস ঝাড়গ্রাম সম্বন্ধে রয়েছে